হ্যালো হ্যাঁ বলছি স্যার আমি কথা বলছি হ্যাঁ স্যার মোটামুটি এখন তো ঠিক আছে আমি তো স্যার আপনার কাছে তো স্যার জিম নিতাম আপনি তো আমার মানে কী বলব ট্রেনার ছিলেন নিতাম তো স্যার তো মাঝখানে অনেকদিন শরীর খারাপ হয়ে গিয়েছিল যার জন্য স্যার আমি তো মানে পুনরায় জিম টিম প্রায় বন্ধই করে দিয়েছিলাম তাই তাই মাসখানেক হল আমি কোনো জিমও যাইনি আর কোনো মানে ঘরেও বাড়িতেও কোনো ব্যায়াম ট্যায়ামও আর করা হয়নি হ্যাঁ এখন তো মোটামুটি একটু ঠিক হয়েছি মাঝখানে মানে প্রচুরই খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আর আর কি আপনাকে আমার ফোনও করা হয়নি আর এরকম ব্যাপার বাড়ি থেকে বেরোতেই পারতাম না বাড়িতেই থাকতাম আর কি এবার এখন অনেকটাই ঠিক মানে প্রায় পুরোপুরি ঠিক হয়ে গেছি তো ব্যাপার হচ্ছে যে হ্যাঁ বলুন না বলছিলাম বলতে আমি তো স্যার প্রায় মাস তিনেক তো ঘরেই বসে আছি আর মানে কোনো কিছু ব্যায়ামও করিনি আর ধরুন জিম টিম করতাম আর কোনো কিছুই প্র্যাকটিসও করিনি কোনো কিছুই করা হয়নি তো স্যার এবার বুঝতেই পারছেন এতদিন বসে থাকার পর তো শরীরে দেখছি মেদও বেড়ে গেছে এবং মোটাও হয়ে গেছি আগের থেকে অনেকটা এবং আরও মানে তবুও অনেক বেড়ে গেছে গা হাত পা মাঝে মাঝে প্রচুর ব্যথা হচ্ছে আমি স্যার ওটা জানার জন্য ফোন করছিলাম আপনাকে যে আপনি এখানে কবে থেকে বলছেন আমি তাহলে সেরকম জয়েন করে নিতাম আমি হ্যাঁ স্যার আমি তো ওই জন্যই তো বলছি আমার স্বপ্নই ছিল যে আমি কিছু একটা করব কিন্তু আর আগেরবার তো মানে প্রায় হয়েই গিয়েছিল আপনিও দেখেছিলেন তো আর কিছুদিন হলে তো হয়েই যেত কিন্তু তার আগেই তো ওরকম ঘটনা ঘটে গেল আর আমিও ওরকম বাড়িতেই হয়ে গেলাম আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আমি রাখছি আজকে আর আমি আপনাকে পরে একবার কল করব আর আপনি খাবারের চার্টগুলো আমাকে পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে হুম হুম